হ্যাঁ হ্যালো আজকে তো আমার ডিউটি ছিল না আমি তাহলে হট করে বললে কিভাবে যাবো সেটা তো বুঝতে পারছি কিন্তু তো আজকে তো আমার কোনো যাওয়ার তো কথা ছিল না কখন বেরোতে হবে বলছে আর অন্য কেউ কি নেই ও

ঠিক আছে আমি দেখছি কি কখন যাওয়া যায় কনফার্ম আসতে হলে তো আমাকে তো একটু সময় লাগবে এখন তো বললেই তো আর সঙ্গে সঙ্গে হট করে যাওয়া যাবে না একটু তো সময় লাগবে আচ্ছা কত জন আছে সবাই মিলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমার তো কিছুক্ষণ সময় লাগবে হ্যাঁ আমি ঠিক আছে আমি একটু আমার একটু এ আধ ঘন্টা এক ঘন্টা মতো লাগবে আমি তাহলে তারপরেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করছি আমি তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখো